এমন বই রয়েছে আরবি বই এই আরবি বই পড়ার জন্য আরবি সাবজেক্টের মাস্টার মশাই আমাকে খুব দৃঢ়ভাবে সুপারিশ করেছেন কিন্তু এই ভাষার বই আমি পড়তে পারি নি তাই আমি এই ভাষা নিয়ে আর কোনো কারণে পড়ার চেষ্টাও করি নি এই ভাষাটি আমার পছন্দ হয় নি কারণ এই ভাষাটি বোঝার জন্য আমার সেরকম কোনো ও বুদ্ধিমতা ছিল না এবং সাধারণ জ্ঞানও ছিল না তাই আমি এই ভাষাটি খুব দৃঢ়ভাবে ত্যাগ করেছিলাম এবং কোনো মতেই এই ভাষাটি পড়বার চেষ্টা করিনি এবং এই ভাষার জন্য আমাকে আরবি স্যার প্রচুর পরিমাণে অনুরোধ করেছিলেন এবং সুপারিশ করে আমাকে ওই বইটি জোর করে দানও করেছিলেন